আমার কাছে লোটাসের একটি ময়েশচারাইজিং ক্রিম আছে যেটি আমি প্রত্যেকদিন দুবার ব্যবহার করে থাকি যেটির উপাদানগুলি আমার ত্বক খুব ভালোভাবে মেনে নিয়েছে যার ফলে আমার ত্বকের ঔজ্জ্বলতা ফিরেছে এবং আমার ত্বকে থাকা ব্রণ বিভিন্নরকমের দাগ ছোপ সমস্ত কিছু মুছে গেছে এবং এর দামটাও খুবই কম হওয়ায় আমি এটা কিনতে পারি তাছাড়াও একটা ক্রিম অনেকদিন চলে যার ফলে এটা আমার পক্ষে কেনাও খুবই ব্যয় সাপেক্ষ তার জন্য আমি এই ক্রিমটি ব্যবহার করে অনেকটাই উপকৃত হয়েছি